আমাদের এখানে মানে আমাদের এই এলাকাতে বিভিন্ন রকম শিল্প মানুষ ও করে প্লাস শিল্প আছে যেমন মাছ চাষ পোল্ট্রি ফার্ম মানে পোল্ট্রি যেগুলো এখন মানুষ চাষ করছেন সেরকম আরো তাছাড়া হাতের কাজ আছে যেমন এখন যেমন পোলট্রি চাষ করছে মানুষ ছোটো থেকে বাচ্চা নিয়ে এসে তাদেরকে খাওয়ানো দাওয়ানো করে খাওয়ানোর দাইয়ে তাদেরকে ঠিক পঁয়তাল্লিশ দিনের মাথায় তাদেরকে তুলে দিচ্ছে মানে বাজারে বিক্রি করে দিচ্ছে আগে মানুষ কি করত নিজেরাই করত এখন কোম্পানি এসে মানুষের অনেক সুবিধা হয়েছে সেই কোম্পানি থেকে মানে তারাই মানে সব কিছু দেয় মানে মাল মাল যেন মানে বাচ্চা কাচ্চা ওষুধপত্র যা লাগে খাবার দাবার সব দেয় এবং তারা ঠিক তারা আবার নিয়ে নেয় তাছাড়াও যেমন মাছ চাষ মানে হাইব্রিড মাগুর চাষ হয় কই মাছ চাষ হয় আরও বিভিন্ন রকম মাছ চাষ হয় তাছাড়া আমাদের এখানে মানুষ হাতে বিভিন্ন রকম জিনিস তৈরি করে যেমন মাদুর তৈরি করে মানে মানে পাটির যে মাদুর মাদুর হয় সেগুলো তৈরি করে তাপরে হাতের পুতুল তৈরি করে আর যেমন ঝুড়ি তৈরি করে তাছাড়াও বিভিন্ন রকম মানে জিনিস তৈরি করে আরো তৈরি করে যেমন মানুষ খড়ের মানে খড় দিয়ে যেগুলো শিল্পগুলো হয় বিভিন্ন রকম মানুষ জিনিস তৈরি করছে এখন